আমি বাঙালি বাংলা আমার মাতৃভাষা বাংলা ভাষাতেই আমরা কথা বলতে খুব খুব ভালোবাসি আমি প্রথমেই মা ডাক শুনেছি বাংলা ভাষাতে আমাদের অনেক ভাষা আছে যেমন বাংলা উর্দু হিন্দি ইংলিশ অনেক রকম ভাষা আছে তাদের মধ্যে আমার বাংলা ভাষাকেই খুব ভালো লাগে এই বাংলা ভাষাতে মনীষীদের জন্ম হয়েছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ ক্ষুদিরাম বসু রবীন্দ্রনাথের গানে নানা দেশে নানা ভাষায় চলেছে তাই অন্যান্য ভাষা থেকে বাংলা ভাষাকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করি আমি গর্বিত আমি বাঙালি